হ্যাঁ কাছাকাছি একটি সমুদ্র সৈকত আছে যেমন দীঘা সমুদ্র সৈকত এটি একটি বিখ্যাত সমুদ্র সৈকত এখানে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে বিভিন্ন পর্যটকরা বেড়াতে আসে অনেকের আবহাওয়া পরিবর্তনের জন্যেও এখানে আসে এখানে বিশেষত গ্রীষ্ম এবং বসন্ত ঋতুতে পর্যটকদের বেশি আনাগোনা দেখা যায় কারণ ওই সময়টা আবহাওয়া থাকে খুবই মনোরম এবং ওই সময়গুলোতে বাচ্চা কাচ্চার প্রাইভেট টিউশনি বা সস্কুলের পড়াশুনো চাপও তেমন থাকে না সেই কারণে পরিবারের সকলে মিলে ওই সময়টাতে ওই সময়গুলিতে বেশি করে এই সব জায়গাতে বেড়াতে আসে দীঘা সমুদ্র সৈকত আমার খুবই ভালো লাগে বিশেষত সমুদ্রের ঢেউ খেতেও ঢেউটাই আমার বেশি ভালো লাগে এবং আমিও আমার পরিবার নিয়ে বিশেষত বসন্তকালেই ওখানে বেড়াতে যাই একবার নয় চার পাঁচবার গিয়েছি